অন্য দেশে যদি আমার ভ্রমণের সুযোগ আসে তবে সেটি হবে নেপাল এবং এটির জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে কারণ আমি পার্বত্য এলাকা ভ্রমণ করতে ভালোবাসি বিভিন্ন পর্বতের সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে এছাড়াও সে সেখানে পার্বত্য এলাকার খাবার এবং পরিবেশ আমার খুব ভালো লাগে নির্জন পার্বত্য এলাকায় ঘুরতে খুব ভালো লাগে আমার এবং এছাড়াও নেপালে যাওয়ার জন্য ভিসা লাগে না এবং এছাড়াও এ এখানকার তাপমাত্রাও অত্যন্ত মনোরম ফলে এ নেপাল আমার অন্যতম প্রিয় দেশ ঘোরার জন্য